আমার বাগান তৈরি করতে খুব ভালো লাগে আমার নিজস্ব বাড়িতে বাগান রয়েছে সেই বাগানের পরিচর্যা আমি করি এবং আমি অন্যকেও পরামর্শ দিই বাগান তৈরি করার আমার পাশের বাড়ির এক দাদা দেখছিলাম গাছ লাগিয়েছিল কিন্তু সেটা ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছিল না আমি তাকে পরামর্শ দিলাম আম যে তুমি গাছ লাগিয়েছ গাছের পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং গাছে জল দাও সার দাও নিয়মিত পরিচর্যা করো তাহলে বাগান তৈরিও করতে খুব সুবিধা হবে এবং খুব সুন্দর দেখতে লাগবে আমি আমার বাড়িতে বাগান তৈরি করেছি সেখানে আমি নিয়মিত জল দিই সার দিই তার পরে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেখানে কোনো আমি নোংরা আবর্জনা ফেলি না আমি অন্যকেও পরামর্শ দেবো যে এ বাগান তৈরি করেও সেখানে যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে এ আমি তাদের টিপস দিয়েছি অনেক রকমভাবে যে বাগান তৈরি করার জন্য কোন গাছটা লাগিয়েছ এবং সেই গাছে দেখবে কোনো পোকা হয়েছে কি না সেই গাছের পাতা ঠিক আছে কি না গাছের গোড়ায় কোনো পোকা লেগেছে কি না পোকা লাগলে ঠিক মতন ওষুধ স্প্রে করতে হবে